হ্যাঁ ভালো আছি কে বলেন হ্যাঁ বলেন হ্যাঁ দোকানে আছে শাক সবজি এরকম নিয়ে যাওয়ার সময় ফল ফল টল এটা ওটা খোলা টোলা ও যেমন কলা আছে কলা আছে আপেল আছে তরমুজ আছে আঙ্গুর আছে আর সবজির ভিতরে আছে পুঁই শাক আছে উচ্ছে আছে আর পটল আছে আর ভেন্ডি হবে এই সব আছে এখন যা তরমুজ এখন পঞ্চাশ ষাট

না সব জায়গায় চলছে ওই রকম তুমি কতোটা নেবে বলো তালে সেরকমভাবে ভাবে নিই

ওই চল্লিশ আসবে তো এর বেশি এর কমে আসবে না না না ওই চল্লিশের কমে আর আসবে না কী করবে এখন দাম বেড়ে গেছে এখন দোলের সময় না তিরিশের মাল আসে সব ছোটো ছোটো পচা পচা ওইগুলো নেবে ও ওগুলো ফ্যা হ্যালো ওগুলো খারাপ আছে কিছু ভালো আছে ওটাই তো বলছি ভালো মালের তো ভালো দাম আচ্ছা ঠিক আছে এসো